হ্যাঁ আমার যে পোষা প্রাণীটি বাড়িতে আছে সেটি হলো গরু কারণ গরু একটি গৃহপালিত পশু এবং আমি গরু পালন করতে খুব পছন্দ করি তার কারণ গরু আমাদেরকে দুধ দেয় দুধ একটি সুষম খাদ্য হিসেবে পরিগণিত হয় এবং এই দুধের মধ্যে ভিটামিন সি আছে তার ফলে অসুস্থ মানুষ সুস্থ মানুষ সবাই এই দুগ্ধ পান করতে পারে এছাড়াও গরুর যে গোবর হয় সেই গোবর থেকে গোবর গ্যাস তৈরি হয় এবং গোবর থেকে ঘুঁটে তৈরি হয় যেটা জ্বালানি হিসেবে গ্রামগঞ্জে ব্যবহার করা হয় রান্নার কাজে এই জন্য আমি গরু পালন করি এবং আমার খুব পছন্দের আমি সবাইকে বলবো যে গরু যদি সবাই পালন করতে পারে তাহলে সবাই দুধ পান করতে পারবে এবং গোবরটিও কাজে লাগাতে পারবে গোবর গ্যাস হিসেবে এবং গোবর থেকে যে ঘুঁটে তৈরি হবে সেটিও জ্বালানির কাজে লাগবে